আমার এলাকায় যে ধরনের খেলা হয় সেগুলি হলো ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন আরও অনেক ধরনের খেলা হয় আর তারা রাজ্য এবং খেলাধুলা থেকে আলাদা না খেলাধুলার থেকে এগুলোর মতে আলাদা নয় তাই এগুলোও রাজ্যই হয় যেমন স্থানীয় খেলাধুলো বিখ্যাত খেলাধুলোও এগুলোই আমাদের রাজ্যেই হয়